বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ রেগে লেগেই থাকে আমাদের এখানে তো উৎসবের কোনো শেষ হয় না বা উৎসবে বাড়িতে অনেক আত্মীয় স্বজনরাও আসেন তো সেক্ষেত্রে আমি উৎসবের সময় বেশিরভাগ আমি চেষ্টা করি বে অন্য ধর নতুন নতুন ধরনের এর রান্না করে খাবার রান্না করে খাওয়ানোর বা নতুন নতুন খাবার রান্না করে খেতেও খুবই পছন্দ করি বা আমরা একেক সময় কিন্তু হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাই কিন্তু আমরা উৎসবের সময় কিন্তু সেটা যে করি না আমরা উৎসবের সময় আমরা সব কিছুটা কিন্তু বাড়িতে রান্না করে খাই তো এইক্ষেত্রে আমরা যেমন উৎসব যে কোনো উৎসব অনুষ্ঠানে আমরা ফ্রায়েড রাইস রান্না করি মাংস চিকেন মাটন তার পরে এমনি যে কোনো রকমের অ য যখন যেই সবজিটা পাওয়া যায় তখন সেই সবজিটা রান্না কর হয়ে থাকে তারপর আবার যে আমাদের এখানে জলপাইগুড়ি জেলার যে ট্যাংরা মাছ পাওয়া যায় এ ট্যাংরা মাছের ঝোল তো এখানের বিখ্যাত তো সেই ট্যাংরা মাছও কিন্তু আমরা একদম জ্যান্ত ট্যাংরা মাছ নিয়ে আসি সেই ট্যাংরা মাছের ঝোল করে খা মানে বিভিন্ন প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন রকমের রান্না হয়ে থাকে এখানে এ তো চিকেন কোনো দিন চিকেন কষা চিকেন কা চিকেনের কাবাব বা চিকেন পকোড়া যেটা যেটা যখন খেতে মন যায় সেরকম বানাই তারপর এ বাড়িতেই আমরা চাউমিন রোল ফুচকা সব কিছুটা কিন্তু আমরা বাড়িতে করে খাই আমি বাড়িতেই বানা বানানো হয় বাড়িতে তারপর সবাই মিলে বসে একসাথে খাওয়া হয় কেননা বাইরের খাবার তো আমরা প্রায় সময় খেতে যাই কিন্তু কোনো উৎসব অনুষ্ঠানের সময় আমরা চেষ্টা করি যে বাড়িতেই সব কিছুটা রান্না করে খাব বা আমাদের সে জ্ কদিন আমরা বাড়িতে সবাই মিলে খেতে আনন্দ করে বসে খাব মজা ও মজা করব এটাই কিন্তু আমরা আমাদের মনে থাকে তো আমরা তাই জন্য সবাই মিলে কী করি যে বাড়িতেই সব কিছুটা তৈরি করি তার পরে বাড়িতেই রান্না করে খাওয়া দাওয়া করি